আমার বাড়ি দুলমি নডিহাতে আমি ঠেক রেস্টুরেন্টকে দু প্লেট চিকেন চাপ আর দু প্লেট বিরিয়ানি অর্ডার করলাম আর এর সাথে সাথে স্যলাড আর আর তাছাড়া আমি চিকেন চাউমিন এবং চিকেন হান্ডি অর্ডার করতে চাইছি সেগুলো পাওয়া যাবে কি না যদি জানাতেন তাহলে ভালো হত